আমি আমার স্কুল জীবনে অনেক কবিতা বা গল্প লিখেছি কিন্তু তার মধ্যে একটি কবিতা লিখেছিলাম আমার স্কুল জীবনের বিদায় অনুষ্ঠানে যেখানে মূল কবিতার মূল বিষয় ছিলো যে আমাদের স্কুল জীবনের কাটানো কিছু স্মৃতি শিক্ষকদের সাথে কিছু মুহুর্ত সেই সব বিভিন্ন বিষয় নিয়ে আমি কবিতাটি লিখেছিলাম এবং সেটি আমাদের বিদায় অনুষ্ঠানে আমি শুনিয়েছিলাম এই কবিতা শোনার পর সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলো এবং অনেকের চোখের কোণায় জল ফুটে উঠেছিলো কারণ আর কোনো দিন হয়তো একসাথে এইভাবে আসা হবে না কোনো দিন শিক্ষকদের সাথে এভাবে খোলা মেলা কথা হবে না কোনোদিন স্কুলের সেই জীবনটা আমরা আর ফিরে পাবো না সেইসব বিভিন্ন বিষয় আমাকে বিপুলভাবে আবেগ তাড়িত করে তুলেছিলো যা আমি আমার কবিতার মাধ্যমে সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম এবং যা সকলের পছন্দ হয়েছিলো কেননা অনেক স্মৃতি অনেক কথা যা আমাদের গোপন কথা অনেক মেলা মেশা যা আমাদের বিভিন্ন মুহুর্তের কথা তুলে ধরেছে এই কবিতার মাধ্যমে যা সবাইকে আবেগ তাড়িত করে তুলেছিলো এবং যা সকলেরই খুব পছন্দ হয়েছিলো এবং জানি না সকলেই হয়তো সেই কবিতার জন্যই আমাকে মনে রাখতে পারে